হ্যাঁ বাচ্চারা স্ক্রিন টাইমের জন্য সত্যিই খেলাধূলা আজকাল করতে চায় না সারা দিন মোবাইল নিয়েই বসে থাকে তার জন্য বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে গিয়ে ফোন থেকে দূরে করে একটু খেলাধূলা করানো উচিত তাদের জন্য তাদের মা বাবাকেও একটু তার সঙ্গে টাইম দিতে হবে তারা যে সারা দিন মোবাইল নিয়ে বসে থাকলে তার বাচ্চারাও তাই করবে তাই জন্য মোবাইলটাকে তার মা বাবাদেরকেও ত্যাগ করতে হবে